হুম হ্যাঁ হুম ও ঠিকঠাক আছে হুম আছে হ্যাঁ দিয়ে যাবো সকাল সকাল আলু ওই পঁচিশ টাকা হঁ সেটা কমায় দিলেই হবো আসবেন না হুম হুম এবার সেটা